সাম্প্রতিককালে আমি যে একটি জিনিস কিনেছিলাম সেটি হল একটি স্কুল ব্যাগ এবং এটি প্রথমে অনেকেরই বা বাড়ির সকলের পছন্দ হওয়া সত্ত্বেও বেশ কিছুদিন পর এর কিছু নেতিবাচক প্রভাব দেখা যায় তার মধ্যে হল এটি খুবই সূক্ষ্ম প্রকৃতির বা সূক্ষ্ম সুতোর ব্যবহার করা হয়েছে ফলে এটি দীর্ঘদিন মেয়াদি নয় বা এটি দীর্ঘদিন টেকসই নয় এছাড়াও বেশ কিছুদিন ধোয়ার পর এর রঙ আস্তে আস্তে অনুজ্জ্বল হতে থাকে এছাড়াও এতে অত্যধিক চেনের ব্যবহার করায় সেগুলি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এবং ব্যাগটি ধীরে ধীরে কুৎসিত আকার ধারণ করতে থাকে